আমাদের পুরুলিয়া জেলার জলবায়ু গরমে যেমন খুব উচ্চ গরম হয়ে যায় তেমনি ঠান্ডাতে খুব ঠান্ডা হয়ে যায় এ এক গ্রীষ্মকালে গরম এতোটাই বেড়ে যায় যে এ ঘর বাড়িতে থাকা যায় না আর বিভিন্ন গরমের জন্যে আমাদের যে স্থানীয় পুকুর জলাশয়গুলা থাকে সেগুলো একবারে শুকায়ে যায় এই জলাশয়গুলো শুকায় যায় বলে চাষবাসও হয় না এতো গরম থাকে যে ওই রোদের সময় বিরাতেও বেরানোও যায় না আর গরমে গা পুড়ে যায় এবং এ শুধুমাত্র যে এই পুড়ে যায় নয় তার যে অনেক মানুষ এই গরমের জন্য হার্ট অ্যাটাক করে পর মারাও যায় এতোটাই গরম পড়ে এই গরমের সময় পুরুলিয়াবাসীকে অনেক সময় সরকার থেকে অ্যালার্টও দেওয়া হয় যে বাড়ি থেকে বার হবে না এই গরমে এর দুপুরবেলায় গরমে আমাদের একটা লু বাতাস বয় খুব গরম ঝড়ের মতো এবং তার সঙ্গে ধুলাও উড়ে এই এতোই গরম যে এতোই গরম যে গায়ে লাগলেই মনে হয় গা যেন পুড়ে যাচ্ছে হ্যাঁ এই গ্রীষ্মকালে যেমন অবস্থা ঠান্ডাকালে এর বিপরীত অবস্থা ঠান্ডাতে আমাদের ঠান্ডাতে পুরুলিয়া জেলার ঠান্ডায় এখন তো অনেকটা ঠান্ডা অনেক ঠান্ডা নেমে যায় পাহাড় পাহাড় থাকার জন্য ঠান্ডাটা অনেকটা নিচে নেমে যায় ঠান্ডা খুবই ঠান্ডা থাকে সম গ্রীষ্মর বিপরীত অবস্থা এই শীতকালে শীতকালে এতোটাই ঠান্ডা নেমে যায় যে এ ভোরেরবেলায় কুয়াশাগুলা এতো কুয়াশা পড়ে এ এর পরে পুরা ঘাসে এরপর ঠান্ডা ভোরবেলায় বেরা যায় না অনেক বেলা করে সবাই বাড়ি থেকে বার হয় কারণ ঠান্ডা লেগে যায় মানুষের এ তাছাড়া এই শীতকালের সময় জলগুলো খুব ঠান্ডা হয় স্নান করা যায় না আর তবে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকের যে গরমের সময় গরম এবং ঠান্ডার সময় ঠান্ডা থাকা স থাকা সত্ত্বেও মাঝামাঝি প্রায় ঠান্ডা গরমের সময় অনেক মনোরমও থাকে যেমন শীতকালে এই অনেক সময় প্রথম শুরুটা এবং শেষটাতে খুব মনোরম করে বেশ তৈরি হয় এবং অনেক বিদেশি এই মানে পর বাইরের লোকেরা আমাদের পুরুলিয়ার ডিস্ট্রিকে এই শীত কালে ঘুরতে আসে এই এই শীত কালে ঠান্ডা মনোরম আবহাওয়াতে অনেক এখন পর্যটন কেন্দ্র পাহাড়গুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে এই ঠান্ডার সময় বিভিন্ন লোকেই ঘুরতে আসে আমাদের এইখানে এই যেগুলো পর্যটন গড়ে উঠেছে কিন্তু গ্রীষ্মকালে আমাদের পর্যটন ঘোরানোর জন্যে কোনো বাইরে থেকে কোনো পর্যটন মানে আসেই না আর তাই আমাদের মানে পুরুলিয়া ডিস্ট্রিকের আবহাওয়া একটা খুবই মানে দুটো বিপরীত অবস্থা দেখতে পাওয়া যায় গরমে যেমন খুব গরম ঠান্ডাতে তেমন খুব ঠান্ডা তাও কিছু কিছু টাইমে মাঝামাঝি টাইমটাতে মনোরম আবহাওয়া থাকে এটাই আমাদের পুরুলিয়ার আবহাওয়া খুব এই রকমই বিপরীতও আবহাওয়া দেখা যায়